হ্যাঁ হ্যালো হ্যাঁ তো কাজে আসছ না কী ব্যাপার কাজ বাজ কি ছেড়ে দেবে না কি হ্যাঁ তো মাসে কতগুলো করে ছুটি তোমার তো দিনকার সমস্যা লেগেই রয়েছে তো দোকানটা কীভাবে চলবে আগে মোহনপুর রোডে আমি এক নম্বর বস্ত্র দোকান ছিল আমাদের তো আজকে সেইটা নিয়ে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি ওগুলো কি একটু দেখতে হবে না এরকম করলে দোকান চলবে দোকান তো লাটে উঠে যাবে হ্যাঁ শুধু ছুটির জন্য না কাজের সময়ও আমি দেখেছি কাজের সময়ও তোমাদের মধ্যে কোনো ইয়ে নেই শুধু যত পারবে ফাঁকি মারার ধান্দা কাজও ঠিক করে করা নেই গ্রাহক আসছে গ্রাহকের সাথে কথা বলা নেই শুধু একে অপরের সাথে গল্প করে যাচ্ছ খেতে চলে যাচ্ছ চা খেতে চলে যাচ্ছ তো এরকম করলে কী করে হবে একটা ব্যবসার জায়গা তো ব্যবসার জায়গাতে কাজটা তো ঠিকঠাকভাবে করতে হবে না কি

তো আমাদের আমাদের বস্ত্র দোকান হচ্চে মোহনপুর রোডের একমাত্র বস্ত্র পুরনো বস্ত্র দোকান এই বস্ত্র দোকানের একটা আভিজাত্য আছে তো আপনারা যদি কাজের নামে এরকম ফাঁকি দেন গ্রাহকের সাথে এভাবে ব্যবহার করেন তো আমাদের নামটা কোথায় যাবে এরকম করলে কাজ করতে হবে না আপনাদেরকে কাজ ছেড়ে দিন কাজও করবেন তো নামটাকেও দিনকে দিন আমাদের বদনাম করছেন এভাবে কি দোকান চলে যাই হোক এই জন্যই ফোন করেছিলাম তো পরবর্তী সময়ে যখন ইয়ে হবে একটু মাথায় রাখবেন জিনিসগুলো যে কী করতে হবে কীভাবে কাজ করতে হবে সব তো আর শিখিয়ে দিলে হয় না এগুলো তো আর বলার জিনিস না যে যে জায়গাতে কাজ করছেন সে জায়গাটার সম্মানটাও তো একটু তোমাদেরকেও ভাবনাচিন্তা করতে হবে ঠিক আছে যা ইয়ে করার কোনো নেই কালকে সময়মতো কাজে চলে আসবে